ভারতের রাজনীতি ও রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমার মনে হয় যে গণতন্ত্র হিসেবে ভারতের সম্পর্কে আমার পছন্দ অপছন্দের বিষয়গুলো হল যে দলই ক্ষমতায় আসে যে দলই নিজেদের দক্ষতা নিজেদের কাজ করার ক্ষমতা দেখানোর সুযোগ পায় একবার করে এবং দক্ষতা অর্জন করে এবং দলগুলো যখন নিজেদের ক্ষমতায় আসে তখনই ভালো কাজ করে মানুষজনের উপকার করে গরিব মানুষের পাশে দাঁড়ায় অন্যায়ের প্রতিরোধ করে এবং আইন ব্যবস্থা সঠিক ঠিকমতো রাখে এবং গনতন্ত্র গনতন্ত্রর বিষয়ে মানুষজনের মতামত বোঝা যায় অর্থাৎ যখন যে দল ক্ষমতায় আসে সেই দল নিজেদের মতো করে উন্নতি সাধনের চেষ্টা করে এবং রাজনৈতিক নেতা প্রিয় নেতা আমার সেরকম নিজস্ব পার্টিকুলারলি একান্ত প্রিয় নেতা কেউ কেউ নয় তো প্রিয় নেতা বলতে যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের যেই ব্যক্তিটি খুব ভালোভাবে কাজ করে এবং খুব ভালোভাবে মানুষজনের উন্নতি সাধনে সাহায্য করে এবং গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ায় সেই নেতাকেই আমার তখন সেই সময়ের প্রিয় রাজনৈতিক নেতা বলে মনে হয় এবং আমি যদি তাদের সাথে দেখা করতে পারি তবে আমি তাদের এটাই জিজ্ঞেস করব যে তারা এত মানুষের উন্নতি এত মানুষের সহায়তা কীভাবে করেন এবং কি চিন্তাধারায় তারা থাকেন এবং কীভাবে তারা এত কিছু সামলে থাকেন এবং কীভাবে তিনি বা তেনারা তেনারা তিনি বা তারা কীভাবে এত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এবং এত কিছু বিষয় মাথার মধ্যে কীভাবে রাখেন এবং কীভাবে মানুষের উন্নতি লাভ করা যায় সেটা ভাবতে থাকেন এ ভাবনাগুলো কীভাবে তার কাছ থেকে আসে এটাই ভাবি আমি এটা তাকে জিজ্ঞাসা করব এবং দেখা হলে আমার খুব ভালো লাগবে রাজনৈতিক নেতা খুব ভালোভাবে থাকে এবং এসব খুব ভালো লাগে এবং রাজনৈতিক বিষয়টা যত ভালো ততই আনন্দের এবং ততই মানুষের সাহায্যের কাজে লাগে